আজকাল সবচেয়ে বেশি ব্যবহার অ্যাপ হচ্ছে টাকা পাঠানো মনে করো আমি এই ব্যাঙ্কের থেকে অন্য ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দিচ্ছি ও আবার ওই ব্যাঙ্কের থেকে আবার ও ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দিচ্ছি তো এইগুলো হচ্ছে সর্বাপেক্ষ টাকা পাঠানোর অ্যাপটা হচ্ছে ভালো এইটে সুবিধা আর স্মার্টফোনের কিছু সুবিধা অসুবিধাগুলি বলতে স্মার্টফোন হয়ে আমরা টিভি দেখতে পাচ্ছি ওইতে অনেক ফটো তুলতে পাচ্ছি এমন কি হরিনাম আসে এগুলো সব গানগুলো শুনতে পাচ্ছি আর তাছাড়া এখন অনলাইনে অনেক কিছু বুকও করতে পারছি এইগুলো আমাদের সুবিধা হচ্ছে আবার স্মার্টফোন হয়ে আমরা ধরো না নানান রকম ছবি এটা ওটা সব অনেক কিছু করতে পাচ্ছি এই হচ্ছে আমার সুবিধা তারপরে স্মার্টফোনগুলোও মনে করো না আমি নিয়ে আবার হয় তো কোথাও যাচ্ছি সেখানে হয় তো গেলাম গিয়ে দেখি সেখানটায় একটা স্ট্যাচু বা অনেক মূর্তি টূর্তি আছে সেইগুলো গিয়ে আমি তুলে নিয়ে আসছি বা কোত্থাও ঠাকুর দেখতে যাচ্ছি মনে করো সেই ছবিটা তুলে নিয়ে আসছি এইগুলো হচ্ছে আমার খুব সুবিধা আর অসুবিধাগুলি হচ্ছে বলতে আজকাল এই স্মার্টফোনগুলো প্রত্যেক বাচ্চাদের হাতেতে স্মার্টফোন তাদের পড়ায়ও ক্ষতি হচ্ছে না পাচ্ছে তারা পড়াশোনা করতে সব সমায় তো ফোন নিয়ে বসে আছে তার পড়াশোনা কিচ্ছু করে না যখনই দেখো দেখি সে ফোন নিয়ে বসে আছে কী রে পড়িস না পড়বি না দেখি ফোনে ওই গেম খেলছে খালি এই আঙুল দিয়ে ঘষছে এটা ওটা দেখছে এই করছে কী রে খাবি না যাচ্ছি যাচ্ছি থামো না যাচ্ছি যাচ্ছি এই করছে কী রে খেয়ে নে না রে খেয়ে নে না নায় খাবো না যাচ্ছি যাচ্ছি বলে সে স্মার্টফোনটা হাতে দিলে তবে তাদের গালে ভাত দিলে তবে তারা খাচ্ছে এইগুলো হচ্ছে খুব অসুবিধা আমাদের